শরীরচর্চা বলতে আমাদের যে পুজো পাঠ হয় পুজো অর্চনা হয় পূর্ণিমা আছে তো এগুলোতে আমরা সবাই একটু উপবাস থাকি আর তারপর তোমাদের মুসলিমে মুসলিমদের ধর্মে যে মহরম আছে এই মহরম যখন হয় হিন্দুদের যখন কোনো পূজা হয় কিংবা পূর্ণিমা থাকে তখন আমরা যে এই উপবাস থাকি এই উপবাস থাকলে শরীরের প্রচুর স্ট্যামিনা বাড়ে খিদে হয় শরীর ভালো থাকে আর তার সঙ্গে আমরা যে যোগব্যায়াম প্র্যাকটিস করি যোগব্যায়াম করলেও শরীরের স্ট্যামিনা ভালো থাকে খিদে হয় একটা শরীর আলাদা একটা এনার্জি কাজ করে শরীর খুব স্ট্রং থাকে আর ওই কারণেই ওই পূর্ণিমা কোনো পুজোতে কোনো অকেশানে যে আমরা যে এই উপবাস করে থাকি সারাদিন না খাওয়ার ফলে সন্ধেবেলা মানে শরীরটা একটা আলাদা স্ট্যামিনা কাজ করে শরীরের মধ্যে শরীরটা খুব ভালো থাকে স্ট্রং থাকে শরীরটা খিদেও মানুষের ভালো হয়